হ্যাঁ আমি সাধুমতি প্রাইমারি স্কুল থেকে বলছি আপনি কি রোহিণী বাগের অভিভাবক বলছেন রোহিণীর স্কুলের প্রধান শিক্ষক বলছি হ্যাঁ বলছি যে কিছুদিন আগে আমাদের একটা পিকনিকের কথা উঠেছে প্ল্যান হচ্ছে তো আপনি কি যাবেন হ্যাঁ হ্যাঁ সবকিছু বলেছে খুলে আচ্ছা ঠিক আছে আমি বলছি আচ্ছা আমি বলছি আপনাকে সবকিছু আমরা ফিস নিচ্ছি আপনার এক এক জনের পাঁচশো টাকা করে হ্যাঁ আচ্ছা আপনারা তিনজনেই যাচ্ছেন না তার মানে আচ্ছা আমরা এই জলকলের মাঠ চেনেন তো সেখানেই যাব হ্যাঁ সেখানেই যাব জায়গাটা খুবই ভালো হ্যাঁ হ্যাঁ খুবই ভালো ওইখানে হ্যাঁ ওখানে পার্কও আছে খেলার জন্য পার্ক আছে ওরা খেলতে পারবে আপনারা বসার জন্য খুব ভালো জায়গা আছে

হ্যাঁ হ্যাঁ এখানেই এই তো আগামী বুধবার যাচ্ছি সকাল সাতটার সময়ে বাস ছাড়বে আপনার কলেজ মোড় থেকে হ্যাঁ চেনেন তো কলেজ মোড় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ফিরব আমরা সন্ধ্যের দিকে সাত আটটা বেজে যাবে অ্যারেঞ্জমেন্ট বলতে আপনার সকালে ওখানে গিয়ে আপনার খাওয়া পাবেন চা চা কফি যা বলবেন তাই পেয়ে যাবেন আর এমনি ছোটো খাটো ওই পাউরুটি ফাউরুটি হবে আর বিস্কুট টিস্কুট দিয়ে শুরু করা হবে হ্যাঁ ওসব এখনও তো ঠিক করা হয়নি আপনারা কালকে যদি আসেন তাহলে সব ঠিক করা হবে হ্যাঁ হ্যাঁ কালকে সবাই আসছে তো আপনিও কালকে আসবেন তো হ্যাঁ হ্যাঁ কালকে আসলেই ভালো হয় কেন না এবার সব বাস ফাস ঠিক করতে হবে সেই জন্য বলছি হ্যাঁ বাসেই যাচ্ছি আমরা সেই জন্য বলছি হ্যাঁ হ্যাঁ এই জন্য আর কি বাস করা হয়েছে তো আপনারা টাকাটা কালকে দিয়ে গেলে ভালো হয় কারণ দেরি করলে আবার বাস পাওয়া যাবে না তো ভাড়া সেই জন্য বলছি আর কি হ্যাঁ হ্যাঁ হুম হুম না একটা ওষুধ ফষুধ নিয়ে নেবেন দরকার পড়লে যদি রোহিণীর হয় নাকি বমি টমি ও আমরা ওষুধ নিয়ে নেব তাও দেখবেন আপনাদের দিক থেকে যদি কিছু প্রবলেম হয় তো বলবেন আমরা নিয়ে নেব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সময় এগারোটার সময় চলে আসবেন হুম ঠিক আছে হ্যাঁ ঠিক আছে রাখুন হুম হুম হুম